কিছু সাধারণ পোলট্রি ফিড হলো ম্যাশ ভুট্টা মানে ভুট্টার ম্যাশ সয়াবিন গম এগুলি পোলট্রির ওজন বৃদ্ধির জন্য আমি ভুট্টার ম্যাশ গমের ভুষি এগুলো খাওয়াবো তাহলে তাদের ওজন বৃদ্ধি পাবে ওজন বেশি হবে আমার ব্যবসায় লাভ হবে এতে পোলট্রির উপর একটা ভালো প্রভাব ফেলছে